খেলার জন্য আমার প্রিয় ধরনের গেমসগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর পি জি এফ পি এস গেমসগুলি যেমন ফ্রি ফায়ার পাবজি সাব শ্যুটার বিভিন্ন কল অফ ডিউটি বিভিন্ন রকমের গেমসগুলি এগুলি আমারদের খুবই এন্টারটেনমেন্ট করে কারণ এই সব গেমগুলো খেলতে খুবই মজা লাগে আর এই সব গেমগুলি সব বন্ধুদের সাথেও খেলা যায় তাই এই সব গেমগুলি সবাই খেলতে চায় যেমন ফ্রি ফায়ার এগুলি একটা এফ পি এস গেম আর পি জি শ্যুটিং গেম এই সব গেমগুলো তাই খেলতে সব মানুষ খেলতে পছন্দ করে যেমন কাম্পিউটারের মধ্যেও অনেক রকমের গেমস হয় প্যাসিফাই সাব শ্যুটার অনেক রকমের গেমস সবাই খেলতে ইচ্ছে করে পছন্দ করে তাই সবাই এই গেমসগুলি খেলে যেমন মোবাইলের মধ্যে আরও অনেক রকমের গেমস আছে ওগুলো সবাই খেলতে চায় কারণ এই গেমসগুলি খুবই এন্টারটেনমেন্ট করে ও টাইম পাস করে যেগুলোর মাধ্যমে সব মানুষের যেসব টাইমের সব কাজকর্ম সেই সব কাজগুলি করতে পারে সেই সব সময়গুলি দিয়ে সেই মানুষগুলি কাজগুলো করতে পারে ও পিসির মধ্যে যেসব গেমসগুলি হচ্ছে সেগুলো হচ্ছে শার্ক শ্যুটার কল অফ ডিউটি এই সব গেমগুলি মানুষ খুবই পছন্দ করে খেলতে কারণ এই সব গেমগুলি মানুষদের খুবই এন্টারটেনমেন্ট করে ও টাইম পাস করে খুব এই গেমসগুলি